হ্যাঁ দাদা এটা কি স্বপ্না ট্রাভেলস হ্যাঁ আমি জুঁই মন্ডল বলছি হ্যাঁ দাদা আমি একটা গাড়ি বুক করতে চাই হ্যাঁ হ্যাঁ আমার বারো তারিখ লাগবে গাড়িটা হ্যাঁ বারো তারিখ সকাল নটায় আমার লাগবে হ্যাঁ দাদা আমি দার্জিলিং যাবো হ্যাঁ হ্যাঁ আমি দার্জিলিংয়ে যাবো আমার আমরা চারজন যাবো হ্যাঁ এটা ফ্যামিলি ট্যুর আছে এটা ফ্যামিলি ফ্যামিলি নিয়েই যাবো হ্যাঁ আমার বাবা মা আমি আর আমার ভাই হ্যাঁ আমরা বারো তারিখই যাবো হ্যাঁ বারো তারিখ সকাল নটায় যাবো আমরা বেরবো এখান থেকে আচ্ছা দাদা

হ্যাঁ আপনি একটু দেখুন হ্যাঁ হ্যাঁ আপনি একটু সম একটু দেখুন যদি সম্ভব হয় তো খুবই ভালো হবে আমাদের আচ্ছা আচ্ছা আপনি এটা দশটায় আমরা দশটা বাড়ি থেকে বেরোলে আপনি আপনাদের সুবিধা হবে তাই তো মানে গাড়িয়ালার সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা আমাদের অসুবিধা নেই ঠিক আছে নটার জায়গায় দশটা তো ঠিক আছে ঠিক আছে সমস্যা হবে না হ্যাঁ তালে কিন্তু বারো তারিখ সকাল দশটা হ্যাঁ হ্যাঁ আমরা দার্জিলিং যাবো দার্জিলিংটা দার্জিলিং ঘুরে আমরা শুদু দার্জিলিংই ঘুরবো আমরা না না না আর অন্য কোথাও যাবো না হ্যাঁ গাড়ির ড্রাইভারের থাকা খাওয়া আমাদের দায়িত্ব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা আমার মা বাবা আছে তো একটু বয়স্ক মানুষ তা একটু আস্তে আস্তে ধীরে সুস্তে নিয়ে গেলে ভালোভাবে নিয়ে গেলেই আমাদের হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জানি সে ওর জন্য তো আপনাদের কাছে আপনাকেই তো ফোন করলাম আপনার ড্রাইভার যাকে দেন যে দাদাটা খুব ভালোই চালায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম হ্যাঁ আপনি তালে সকালে ওকে দশটার সমায় চলে আসতে বলবেন আমার বাড়ির সামনে হুম হুম হুম হ্যাঁ থাকা খাওয়া আমরা দিয়ে দেবো ওনান সেটা চিন্তা নেই আমরা থাকা খাওয়াটা আমরাই দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে দাদা তালে এটা কনফার্ম তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি কনফার্ম করে নিন হুম ঠিক আছে